আমার বাগানে গাছপালাগুলিকে দেখে আমার তো খুব আনন্দ লাগে গাছপালাগুলিকে বাড়তে দেখে আমার ভীষণ মজা লাগে একটা ছোটো চারা আমি যখন লাগাই তখন তো এইটা ভেবেই লাগাই যে এই চারাটি একদম আস্তে আস্তে আস্তে আস্তে বড় হবে ফুল দেবে যে গাছে ফল হয় সেই গাছগুলিতে আবার ফল ধরবে সুতরাং যখন একটু একটু করে বড় হয় সুন্দরভাবে বেশ কী বলব ঝাকুর ঝুকুর হয় গাছগুলো তখন খুব ভালো লাগে যেমন নিজেদের ছেলেমেয়েদেরকে আমরা মানুষ করি একটু একটু করে বড় হয় গাছগুলিকেও সেরকমই মনে হয় আমার কাছে আমার মনে হয় যে ওরাই আমার ছেলেমেয়ে ওগুলিকে যত্ন করে ওগুলি যখন বড় হয় আর পুরো গাছ ফুলে ভরে যায় তখন এত আনন্দ লাগে যে সেটা ভাষায় বোঝানো যাবে না আর ওই গাছেই আবার যখন ছোটো ছোটো গাছ লাগাই আর আমার তো বাড়িতে সেরকম কোনো জায়গা নেই বাগানও নেই আমি যা গাছ লাগাই সব টবে তো সেখানে সেইরকম বড় কোনো ফলের গাছ লাগাতে পারি না তবে ছোটো ছোটো যেমন লঙ্কা গাছ বেগুন গাছ এই সব আর কি যেগুলো টবে করা যায় সেরকম গাছ লাগাই ওই গাছগুলিতে যখন ফল ধরে দেখে যে কী আনন্দ লাগে সে আর কী বলব আর বিশেষ করে মূলত আমার ঘরে ফুলের গাছই বেশি ও ফুল গাছ দেখতে কার না ভালো লাগে ফুল গাছগুলো যখন ফুলে ভরে যায় তখন ভীষণ আনন্দ লাগে একটা ছোটো চারা গাছ লাগানো হয় তো ওই আনন্দেই যে ও এক দিন বড় হবে তার পরে বড় হয়ে ও আমাকে ফুল দেবে এই আর কি